খাদ্য সম্পর্কিত ঐতিহ্য বা কুসংস্কার আমার কাছে বা আমার রান্নায় বা খাওয়ানোর সময় কোনোরকমই আমি অনুসরণ করি না তার কারণ অনেক সময় আমি শুনেছি যে যাত্রা করার পূর্বে দুধ বা ডিম নাকি খুব বাজে অথচ দই বা মিষ্টি জাতীয় খাবার বা হলুদ খাবারে ব্যবহৃত হয় এইসব জিনিস নাকি খুব মঙ্গলময় আমার কাছে এগুলো কোনো কিছুই নয় আমি কুসংস্কারের একদমই বিরুদ্ধে